কৃষিতে প্রয়োগ করা নতুন উদ্ভাবনী পদ্ধতিগুলি হল জলসেচ ব্যবস্থা যেমন আগে সেচ পদ্ধতির মাধ্যমে জমিতে জল দেয়া হতো এখন তার পরিবর্তে ইলেক্ট্রিক কারেন্ট বা মেশিনের সাহায্যে জল দেয়া হয় আবার আগে জমিতে গরুর সাহায্যে নাঙল করা হতো এখন সেখানে মেশিনের সাহায্যে নাঙল করা হয় আবার আগে ধান তোলা বা কাটার জন্য মানুষের দরকার হতো আর এখন সেখানে প্রয়োজন মেশিনের সমস্ত কাজই মানুষ তাদের কম সময়ে এবং কম খরচের মাধ্যমে করে তুলছে এই উৎসগুলি থাকার কারণে মানুষের কোনোরকম অসুবিধা হয়ে ওঠে না আর তাছাড়া সবচেয়ে বড়ো কথা হল ওষুধ কৃষিতে গাছে বিষ প্রয়োগ আগে এত গাছে বিষ প্রয়োগ ছিল না এখন বিষ প্রয়োগের ফলে গাছ দিনের দিন আরও ফলন বেশি দিচ্ছে এতে মানুষের উন্নতি হয়েছে